আমার প্রিয় যোগব্যায়াম ভঙ্গিমা হল পদ্মাসন কারণ এই যোগব্যায়ামের মাধ্যমে আমাদের শারীরিক অবস্থান এবং মেরুদন্ড বেঁকে যায় না মেরুদন্ড সর্বদা সোজা থাকে এই যোগব্যায়ামের ফলে আমাদের মনকেও স্থির রাখা যায় মন স্থির করার জন্য এই যোগব্যায়াম খুব উপযোগী এছাড়া মেরুদন্ডের কার্যক্ষমতার উপরেই আমাদের যৌবন এবং স্বাস্থ্য নির্ভর করে তাই পদ্মাসন আমার খুব প্রিয় একটি যোগব্যায়াম ভঙ্গিমা